ভারতীয় পরিবহন ব্যবস্থা দেশের একটি গুরুত্বপূর্ণ অংশ এই রাষ্ট্রের পরিবহন ব্যবস্থার প্রয়োজনীয়তা অনেক অপরিসীম আমাদের দেশে পরিবহন ব্যবস্থা আগের তুলনায় অনেক স্থিতিশীল সড়ক পথ এখন অনেক উন্নত রেলপথও কিছু সময় অন্তরে রেল থাকে তার ফলে বেশি গুরুত্ব অনেক সময় অতিক্রম করা বা সড়কপথ বা রেলপথ ভিড় হলে নদীপথে ভটভটিরও ব্যবস্থা থাকে অনেক জায়গাতে এখনও এছাড়াও মেট্রো রেল সংলগ্ন শহরে কম ভিড়ে আরামদায়কভাবে কম সময়ে যাত্রা করার জন্য মেট্রো রেল পরিষেবা অনেক খুব ভালো আকাশপথে পরিবহনের জন্য আমাদের দেশে সুপরিকল্পিত ব্যবস্থা করা আছে তবে এসবের মধ্যেও পরিবহন ব্যবস্থার কিছু অসুবিধা থেকে যায় যার জন্য আমাদের নানান সমস্যায় পড়তে হয় রাস্তাঘাট অনেক অনেক ক্ষেত্রে ঠিক করে তৈরি না হওয়ায় অল্প সময়ের মধ্যে খারাপ হয়ে যায় রেলপথে সব ক্ষেত্রে সঠিক সময়ে রেল না আসায় যাত্রীরা অনেক বিপদে পড়ে নদীপথে পর্যাপ্ত পরিমাণে ভটভটি না থাকায় জলপথেও পরিবহন সব ক্ষেত্রে সম্ভব হয়ে ওঠে না অনেক অসুবিধা হয় তাছাড়া আকাশপথের পরিবহন মূল্য অনেক হয় সব যাত্রীরা পরিবহন করতে পারে না